পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলি হলো যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে বিনোদনের কাজে শ্যুটিং এবং সিরিয়ালও শ্যুটিং হয়ে থাকে তাছাড়াও পদ্মজা নাইডু হিমালয় জুলজিকাল পার্ক তাছাড়া এছাড়াও সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক এছাড়াও জঙ্গলমহল জুলজিকাল পার্ক এসমস্ত ও পার্কে বিনোদনের কাজেও এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে